হ্যাঁ আপনার কি সবজি দোকান আছে হ্যাঁ বলছি কি আলু কত করে নিচ্ছেন

ঢেঁড়শ ঢেঁড়শ এবার আমাদের তো কুমড়ো অনেক হয়েছে তাহলে এক কেজি হচ্ছে একটা যদি ডেলিভারি করুন

তাহলে ও শসা আছে শসা কতগুলি নিন দামটা একটু দেখেশুনে কর দিবেন আর দামটা একটু দেখেশুনে কর দিবেন আর কি তাহলে কাল নিই যাবো